দশ হাজার দুশো চার পঞ্চাশ হাজার সাতশো পাঁচ তেইশ হাজার একশো পাঁচ ছাব্বিশ হাজার সাতশো আট ছাপান্ন হাজার আটশো তিন